বিনায়ক ট্রাভেল এজেন্সি আমি গতকাল ছটার সময় আপনাদের একটি গাড়ি বুক করি দুর্গাপুর যাওয়ার জন্য আমার কিছু জরুরি কাজের বিষয়ের জন্য আমি যেতে পারি নি গাড়িটি ক্যান্সেল করি আমি অগ্রিম একশো টাকা দিয়ে রেখেছিলাম আমি সেটি ফেরত চাই